আমার পছন্দের কিছু খাবার হলো চাউমিন যা হচ্ছে সাধারণত চায়না দেশের তবুও ভারতীয়দের মধ্যে প্রচলন খুব বেশি নান ভারতে এর ভালোবাসা প্রতিদিন বেড়ে চলেছে নানের ভারতীয়দের প্রধান খাদ্য আসলে বলতে গেলে প্রধানত বাঙালিদের প্রধান খাদ্য ভাত আর ব্রেড অর্থাৎ পাউরুটি আমাকে খুবই ভালো লাগে তাছাড়াও ওই দুধের কন্ডেন্সড মিল্ক আমার ফেভারিট বলা যেতে পারে